আমাদের ভারতবর্ষ এখন পরিবেশের সমস্যায় অনেকটা এগিয়ে পরিবেশ আমাদের ভারতবর্ষে অর্থাৎ আমাদের ভারতবর্ষে কেন বিভিন্ন দেশেই সব জায়গাতেই কিন্তু পরিবেশগত সমস্যা রয়েছে আমাদের ভারতবর্ষে একটু বেশি রয়েছে ভারতবর্ষের এখন মানুষজনের যে সংখ্যা জনগণের যে সংখ্যা সেটা কিন্তু তীব্র হারে বেড়ে চলছে সব থেকে বেশি মানুষজন বসবাস করে এখন আমাদের এই ভারতবর্ষে সেই জন্য ভারতবর্ষের পরিবেশগত সমস্যাও কিন্তু অনেক বেশি পরিমাণে চারপাশের ল্যান্ডস্কেপ নদী বন পর্বত পাহাড় সমুদ্র সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে কারণ মানুষজনের যে চাহিদা সেগুলো ধীরে ধীরে বাড়ছে গাছপালা কেটে ফেলা হচ্ছে বন কাটা হচ্ছে বনের পরিমাণ কমে গেছে মাটি নষ্ট হচ্ছে সারা বছরে যে সমস্ত ঋতুগুলো আসে যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এইগুলোর যে ঋতুচক্র বা জলবায়ু সেগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আমাদের গরমটাও অনেক দেরিতে পড়ে বর্ষাও অনেক দেরিতে হয় এবং ঠান্ডাও অনেক দেরিতে পড়ে আগে কার্তিক বা অগ্রহায়ণ মাসে ঠান্ডাটা বেশি পড়তো এখন কার্তিক অগ্রহায়ণ পরেও তারপরেও পৌষ মাঘ চলে আসে তারপরে ঠান্ডা আসে এখনও কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়নি আর কবে হয় সেটাও বলা মুশকিল আর এই ধীরে ধীরে যেন পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে